আঁকা হল আমার প্রিয় একটা সাবজেক্ট যেটাতে আমি আঁকতে ভীষণ ভালোবাসি আঁকার থেকে আমি কালার করতে বেশি ভালোবাসি যেই জন্য আমার আঁকাটা বেশি প্রিয়